বাইক নিয়ে দূরবর্তী কোনো স্থানে যদি যাওয়ার মানে ঘোরাঘুরি করার প্রয়োজন মনে হয় বা বাইক নিয়ে যে দূরগত যাওয়া হয় তাহলে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে আমি আমার নিজের কন্ট্রোলের বাইরে আমি কখনোই বাইকটাকে চালাবো না এবং আমাকে অনেক সময় লাগে সেই জায়গা থেকে আমাদের বাইক নিয়ে যেতে গেলে পরে কিছু কিছু সময় আমাদের স্টপেজ দিতে হয় বা থামতে হয় তার কারণ হচ্ছে শুধু আমার শরীর বলে কথা নয় বাইকের ইঞ্জিনটাও অধিমাত্রায় গরম হয়ে গেলে বাইকটাও আমাকে রাস্তার মধ্যে কোনোরকম ডিস্টার্ব না করে বা তারও যেন কোনো অসুবিধা বোধ হয় সেটাও খেয়াল রাখতে হয় সেই কারণে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় ডাঁড় করিয়ে আমরা কী করি টিফিনটা খাওয়া দাওয়ার একটু হালকা টিফিন করে নিই আর যখন রাস্তায় চলতে গেলে কখনোই অতিমাদের রিচ খাবার ক্ষেত্রে নেই বিশেষ করে বাইকার হয়ে ক্ষেত্রে এটা বিশেষ দরকার জানা তার কারণ রিচ খাবার খেলে হজম যোগ্য খাবার যদি না হয় সেটা কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক হ্যাঁ সেখান থেকে অ্যাসিড তৈরি হয়ে যেতে পারে শরীরে অনেক রকম দুর্বল জায়গা আঘাত করতে পারে সেই জায়গা থেকে যতটা নর্মাল সাধারণ খাবার দাবার খাওয়া বা চা বিস্কুট মেনলি খাওয়া হলো বা কফি বিস্কুট খাওয়া হলো তাছাড়া খাবার হোটেলে খেলে পরেও সাধারণ ঘরোয়া খাবার যেটা সে ধরনের খাবারই খেতে হয় সেইখানে অনেকে আবার খাবার নিজেরা বাড়ি থেকে তৈরি করে নিয়ে যায় ঘরোয়া খাবারটাই তারা খায় ঘরোয়া খাবার খেলে পরেই জানবেন এই শরীরটা কিন্তু আমাদের খুব সুস্থ ও সবল থাকে এবং সফলতা থাকলেই আমি আমার গন্তব্যস্থলে সঠিক সময়ে ঠিকমতো পৌঁছে দিতে পারবো আর তাছাড়া বাইক অতিমাত্রা চলার পরে গা হাত ব্যথা ব্যাপারটা সে ততটা অনুভব করা যায় না যদি নিজেকে নিয়মের মধ্যে চলতে পারি নিয়মের বাইরে চললে আর যদি রাস্তা খারাপ থাকে কোথাও বাইক যদি বেশি জার্কিং করে তখন দেখা যায় যে পিঠে কোমরে হালকা একটা ব্যথার অনুভব করা যায় যদি রাস্তা খুব স্মুথ হয় রাস্তা খুব ভালো হয় তাহলে সেই সমস্যাটা হয় না সেই জন্যই রাস্তায় চাঁটাতে গেলে বাইক খেয়াল রাখতে হয় কোনো গাড্ডা পড়লে বা কোনো গর্তে পড়লে সেটাকে বাঁচিয়ে আর সে জায়গায় বাড়ি থেকে স্লো করে সে জায়গা থেকে চললে পড়ে এই ব্যথাটা অনুভব করা যায় না সেই জায়গা থেকে আমরা রেহাই পেতে পারি এটা শুধু চোখের ওপরে আর নজরের উপর ঠিক রাখতে হয় তাতে আমি কোনোরকমভাবে কোনো গাড্ডার মধ্যে পড়ে নিজের শরীরটাকে ব্যথা অনুভব করতে না পারি